হ্যাঁ অবশ্যই আমি মনে করি খেলাধুলো মানুষকে সত্যিই একত্রিত করে এবং দলবদ্ধভাবে কাজ করায় হ্যাঁ সহযোগিতার প্রচার করে যেমন মনে করি আমরা যদি কোনো একটা মাঠে আমরা যদি ফুটবল খেলি তো ফুটবল খেলার ক্ষেত্রে আমাদের একটা দলবদ্ধ একটা দলবদ্ধ একটা দল তৈরি হয় হ্যাঁ এবং সেই দলের মধ্যে আমরা দলবদ্ধভাবে খেলি এবং সবাই সব সবাইকে সহযোগিতা করি বলে কোনো একটা দল জিততে থাকে এবং কোনো একটা দল হারতে থাকে তার কারণটা হলো এই যে দল জিততে থাকে সেই দলটাই হলো সবাই সবাইকে দলবদ্ধভাবেই কাজ করে এবং সবাই সবাইকে সহযোগিতা করে এবং যেই দল হারতে থাকে সেই দলকে মনে হয় তারা দলবদ্ধভাবে কাজ করে না এবং সবাই সবাইকে সহযোগিতা করে না হ্যাঁ মানুষকে একত্রিত করতে পারছে না কিন্তু আমরা মনে করি যেই দল সঠিকভাবে উন্নতি করতে থাকে হ্যাঁ এবং সেই দল একত্রিতভাবে খেলে এবং দলবদ্ধভাবেও তারা খেলাধুলো করে কাজ করে এবং সবাইকে সবাই একসঙ্গে হয়ে সবাই সবাইকে সহযোগিতা করে এবং তার জন্যেই তাদের উন্নতিটা হচ্ছে